হ্যাঁ আমি বলছি সুন্দরবন থেকে বলছি আমি এরকম খুব অসুস্থর মধ্যে আছি আমি একটু ডাক্তার দেখাতে চাই আপনি হচ্ছে আরতি মুখার্জি বলছেন জ্বর জ্বরের সমেস্যা তার মানে অনেক দিন থেকে জ্বরে ভুগছি জ্বরটা সারছে না